হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে কি হয়েছে আপনার আচ্ছা আপনি কি ওষুধগুলো ঠিক সময় খাচ্ছেন আর আপনি আপনি ঘরে গিয়ে হসপিটাল থেকে ঘরে গিয়ে কি কোনো মানে যেগুলোতে গ্যাস হয় সে ধরণের কোনও খাবার খেয়েছেন যেমন দুধ ডিম এই জাতীয় কোনো খাবার খেয়েছেন কি আপনি যার জন্য গ্যাস হয়েছে আপনার কারণ গ্যাস থেকেও শ্বাসকষ্ট হয় যখন আমরা কোনো মানে যেগুলো যেই খাওয়ার গুলো খেয়ে গ্যাস হয় সেগুলো আমরা খেয়ে নিলে না তখনো বুকে গ্যাস জমে যায় যার ফলে তখনও শাসকষ্ট হতে থাকে আপনি কি সেই ধরণের কোনো খাবার খেয়েছেন ওইজন্যই তো আপনি যে ডিম আর দুধ খেলে তো খুব গ্যাস হয় সেইজন্যই আপনার এই শ্বাসকষ্টটা হচ্ছে তো আপনাকে নেবুলাইজার দেওয়া আপনার যদি শ্বাসকষ্টটা খুব বেশি হয় তখন আপনাকে যে নেবুলাইজারটা দেওয়া হয়েছে সেইটা খেয়ে নেবেন আর তাছাড়া যেই একটা বড়ো ট্যাবলেট আপনাকে দিয়ছি তো সেইটার দুটো খেয়ে নেবেন যদি শ্বাসকষ্টটা খুব বেশি হয় আর তার থেকেও যদি আপনার খুব বেশি কিছু হয় তো আপনি হসপিটালে আবার এডমিট হয়ে যান আর হ্যাঁ আপনি না এই মানে যেই খাবারগুলোতে গ্যাস হবে সেই খাবারগুলো আপনি খাবেন না যেমন দুধ ঘি ডিম শাক মাংসজাতীয় খাসির মাংস তো একদমই খাবেন না এইসমস্ত খাওয়ার আপনি রাতে অ্যাভয়েড করে চলবেন আর দিনে খেলেও খুব কম খাবেন

না না আপনার যে ব্যামগুলো আছে সেই ব্যামগুলো আপনি করুন হ্যাঁ যদি আপনার ব্যাম করার সময় মনে হয় যে আপনার শরীর খারাপ লাগছে বা আপনার অসুস্থতা অনুভব করেন তখন আপনি তাহলে করবেন না তখন আমায় আবার একবার ফোন করবেন বা আমার বা কোনো ডক্টরের সাথে গিয়ে দেখা করবেন আর যদি আপনার ব্যামগুলো করে কোনো অসুস্থতা অনুভব না হয় তাহলে আপনি ওগুলো করে যেতে যেমন সকালে হাঁটলে হাঁটা খুবই ভালো তারপরে বিভিন্নধরণের এসব ব্যামগুলো আপনি করবেন অসুস্থতা মনে হলে তখন আপনি সে আর করবেন না বুঝলেন

হ্যাঁ বলুন এগুলো আচ্ছা এগুলো আপনার হয়েছে এখন আপনি অনেক ধরণের ওষুধ খাচ্ছেন তো তো সেই ওষুধের রিঅ্যাকশনেই এগুলো হয়েছে কিছুই না যেই ওষুধটা খেলে আপনার মানে দেখবেন কিছু একটা ওষুধ খাওয়ার পরে পরেই এই হাতে এইসব মানে দানা দানা দানাগুলো বেরোচ্ছে তো আপনি একটু ওষুধগুলো খেয়ে বুঝবেন যে কোন ওষুধটা খাওয়ার পরে আপনার এমনি হচ্ছে তখন সেক্ষেত্রে আপনি ওই ওষুধটা আর খাবেন না কোনো ডাক্তারের সাথে যখন দেখা করবেন তখন ডাক্তারকে বলবেন যে এই ওষুধটা খেলে আমার এমনি হচ্ছে আর আপাতত আপনার যে মানে চুলকানি হচ্ছে তো সেক্ষেত্রে কোনো মলম সুথল বা কোনো যেমন স্যাভ্লন এইগুলো ডেটল এগুলো দিয়ে আপনি স্নান করতে পারেন আর গায়ে সুথল লাগাতে পারেন তাহলে আপনার একটু জ্বালা কমবে আর যদি কোনো জায়গায় কেটে ছড়ে যায় দানা দানাগুলো থেকে তাহলে সেক্ষেত্রে ওখানে বোরোলিন টাইপের কোনো মলম মলমও লাগিয়ে নিতে পারেন হ্যাঁ ওয়েলকাম হুম বলুন হ্যাঁ অবশ্যই পাবেন একটু সময় দিন আমি আমার যে মানে আমাদের হসপিটালের যে সেবিকারা আছে তাদের সাথে একটু কথা বলে নিই তারপরে আপনাকে জানাই হ্যাঁ ঠিক আছে এটা তো আমার কর্তব্য হ্যাঁ